আমি যে যে মাছগুলি ধরি সেই মাছগুলি হলো কই মাছ মাগুর মাছ জিওল মাছ পুঁটি মাছ শোল মাছ পোনা মাছ রুই মাছ কাতলা মাছ মৃগেল মাছ মৌরলা মাছ বিভিন্ন ধরনের মাছ তার মধ্যে সবচেয়ে বেশি ধরি কই মাছ সবচেয়ে বেশি দাম কই মাছের ছোটো কই মাছগুলোর দাম তিন তিনশো থেকে চারশো আর বড়ো কই মাছগুলোর দাম ছশো থেকে সাতশো